হে বর্ধমানে আমাদের যে মেয়েরা আছে মানে আমাদের ঘরের ওয়াইফ বোনেরা আছে তা ওনাদের কাজের ব্যাপারে প্রতিদিন মানে চ্যালেঞ্জের সামনে পড়তে হয় তারা বাইরে যে কাজে যাচ্চে সে কাজে স্যারদের সঙ্গে কথা বলতে হয় সেটা কীভাবে কথা বলতে হবে না বলতে হবে স্যারদের সামনাসামনি হতে হয় এটা একটা বড়ো চ্যালেঞ্জ সেটা দিয়েই স্কুল কলেজে দিতে হয় স্যারদের সঙ্গে কথা বলতে হবে সেটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয় কথাগুলো মেয়েদের থেকেই বলতে হয় কারণ এখন তাদের স্বামীরা তো বাইরে চাকরি করে তা মায়েদেরই যেতে হয় তা মায়েদের সঙ্গে স্যারদের সঙ্গে কথা বলতে হবে এটি আমাদের খুব পরিষ্কার চ্যালেঞ্জ খুব চ্যালেঞ্জ মানে কথা না বলতে পারলে ওনারা বাইরে থাকেন মানে স্বামীরা তা মায়েদিকেই যেতে হবে রাস্তাঘাটে কীভাবে চলাচল করতে হবে ঠিক আছে মানুষের সঙ্গে কথা বলা ডাক্তারখানা যাওয়া কোনো ব্যাংকে যাওয়া এগুলো মেয়েদের এখন চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইভাবে মেয়েদের এখন প্রত্যেকটা কাজের মধ্যে মানে অসুবিধা করতে হচ্ছে